পশ্চিমবঙ্গে বিনোদনের সবচেয়ে জনপ্রিয় রূপগুলি হলো নৃত্য ছৌ নাচ সিনেমা থিয়েটার বা ফকিরের যে নাচ বা সিনেমা টলিউড যে থিয়েটার বা যাত্রা বিষ্ণুপুরী শাস্ত্রীয় এবং কীর্তন তারা সেসব বিভিন্ন রূপ বা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত এবং তারা যে বিভিন্ন ধরনের ছৌ নাচ বা বিভিন্ন ধরনের আদিবাসী নাচ সেসব দেখে তারা মুগ্ধ হয় এবং বিভিন্ন ধরনের যে যারা সিনেমা তৈরি করে সিনেমাতে টলিউড তারা বিভিন্নজন থিয়েটার তৈরি করে এবং থিয়েটার থেকে তারা যাত্রাও তৈরি করে এবং বিভিন্ন ধরনের যে সিনেমা ম্যান বা বিভিন্ন ধরনের আর্টিস্ট বা নায়ক নায়িকা তারা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বই তৈরি করে এবং বিভিন্ন ধরনের সিনেমা বিভিন্ন ধরনের যে সিরিয়াল এবং বিভিন্ন ধরনের যাত্রা কীর্তন পালা সব কিছু তারা তৈরি করে এবং তারা বিষ্ণুপুরী টলিউড শাস্ত্রীয় কীর্তনের সঙ্গে যুক্ত থাকে এবং তারা বিভিন্ন ধরনের কীর্তন বা বলিউডের যে ছৌ নাচ এবং গান সব কিছুর সঙ্গে তারা যুক্ত হয়ে তারা যে যার নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত হয় এবং তারা তাদের একটা নাম তৈরি করে নাম তৈরি করার ফলে তারা নিজেদের যে নামের সঙ্গে তারা নায়ক নায়িকা এবং সঙ্গী সাথীদের সঙ্গে যুক্ত হয়ে তারা তাদের নাম প্রতিষ্ঠিত করার ফলে একটা অন্য জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হয় এবং সে প্রতিষ্ঠিত জায়গা হওয়ার ফলে তারা বিভিন্ন দেশে বা বিভিন্ন গ্রামে বা বিভিন্ন রাজ্যে রাজ্যে ঘুরে যায় বা এবং তাদেরকে সেখানে ডাকা হয় এবং তাদেরকে সেখানে ডাকা হয় তাদেরকে দেখার জন্য অনেক লোক যায় এবং তারা সেখানে গান নাচ কীর্তন বাউল সব কিছু করে তারা যে মানুষজনদেরকে তাদেরকে উৎসাহিত করে এবং উৎসাহিত করার ফলে তারা তাদেরকে দেখে মুগ্ধ হয় এবং সে যে নায়ক নায়িকা তারাও তাদের নিজেদের নাম এবং নিজেদের যে স্থান সেটা প্রতিষ্ঠিত করে ফেলে